আমি আমার বোন মেয়ে বন্ধু সম্পর্কে শিক্ষার দিকে খুবই সচেতন কেননা আমি মনে করি শিক্ষাই জগতের আলো সবারই পড়াশোনার যথেষ্ট মূল্য আছে বিশেষ করে অনেকে মনে করেন সমাজে মেয়েদের শিক্ষা কম হলেও হবে কিন্তু আমার মনে হয় আমিও যে সমস্যার সম্মুখীন হই আমার মনে হয় মেয়েরা যদি শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াত তাহলে এইভাবে নানান সমস্যার সম্মুখীন হতে হতো না বোনের ক্ষেত্রেও আমি বারবার বলেছি বোন দেখ পড়াশোনা কর ভালো করে পড়াশোনা না করলে কোনো উপায় নাই আর মেয়ের ক্ষেত্রে তো আমার সারা জীবনের যা কষ্ট সব কিছু দিয়েই আমি সব কিছুকে ভুলে আমি চেষ্টা করি যে সে যেমন খুব ভালো করে পড়াশোনা করতে পারে এবং বন্ধুদের ক্ষেত্রেও বলি যে তোদের যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবি আমি ভালো মাস্টার বা যতটা পারি আমি যে কোনো দিক দিয়ে সাহায্য করার চেষ্টা করব মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে আমার এইটুকুই মনে হয় যে তারা যদি নিজে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ায় তাহলে খুব ভালো হয় আমার মেয়েদের পড়াশোনা খুব ভালো লাগে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই